হ্যাঁ আমার দোকান আপনার সকাল ছটার থেকে রাত এগারোটা হ্যাঁ হুম প্রত্যেকদিনই খোলা থাকে সকাল ছটা থেকে রাত এগারোটা এখানে চা কফি তা টিফিনটার যা যা দাবার চা কফি বিস্কিট পান সুপারি বিড়ি

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার দোকানে হ্যাঁ লোক কম আছে না সবার থেকে দু এক টাকা কম নিই আমি মানে খুব ছোট্টো দোকান নিয়ে বসেছিলাম তারপরে আস্তে আস্তে বিভিন্ন জায়গার লোক আসতে শুরু করলো এবং পাশে আশেপাশে সমস্ত দোকান যাচাই করে দেখল যে আমার দোকানে জিনিসের দামটা একটু কম আছে চায়ের দাম কম আছে কফির দাম কম আছে যার জন্য আমার দোকানে একটু লোক ভিড় হয় এবং আমার দোকানে আস্তে আস্তে লোক আসতে শুরু করে এভাবে আস্তে আস্তে আমি ব্যবসাটাকে বড়ো জায়গায় নিয়ে যেতে পেরেছি হুম হুম ঠিক আছে